আমার মনে হয় হাওড়ার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে হাওড়া ব্রিজ কেননা এখানে এ প্রান্ত থেকে ও প্রান্তে দেখা যায় যে ব্রিজটা ঝুলছে ওর তলা দিয়ে নদী আছে তাকিয়ে দেখলে উপর থেকে দেখা যায় কত ওই নৌকায় মানুষ এ প্রান্ত থেকে ও প্রান্তে যাতায়াত করছে তারপরে ওই হাওড়া ব্রিজের উপর দিয়ে কত মানুষ যাতায়াত করছে কর্মস্থলের জন্য অতএব এই জিনিসটা তারা ব্যবহার করছে অতএব আমার সুন্দর জায়গা বলে মনে হচ্ছে হাওড়ার এই ব্রিজটা